আমার এলাকায় সারা বছর বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন ধরনের ফসল হয় গ্রীষ্মকাল এবং শীতকালে দুবার ধান চাষ হয় এবং গ্রীষ্মকালে ধানটাই হয় কিন্তু শীতকালে ধান আলু দুটোই হয় আলু শুধু একরকমের নয় আমাদের এখানে দুই ধরনের আলু চাষ হয় একটা কাঁচা আলু এবং একটা পাকা আলু কাঁচা আলু তার খোসাটা হয় খুব পাতলা কিছুদিন রেখে দিলে সেটা কালো হয়ে যায় এবং পাকা আলু সেটা অনেকদিন ভালো থাকে এছাড়াও গ্রীষ্মকালে সবজি ফসলও ভালোই হয় ঝিঙে ঢ্যাঁড়শ ইত্যাদি এবং শীতকালে টুকটাক ফল এখানে ভালোই হয়